পশ্চিমবঙ্গের প্রধান সংবাদ উদ্যোগ বা পোগ্রামগুলি যার মধ্যে থেকে আমরা কিছু সংবাদের মাধ্যমে নানা ধরণের চাকরির শিক্ষার প্রচার পেয়ে থাকি সেগুলি হচ্ছে ডিডি বাংলা আনন্দ সংবাদ এইগুলো থেকে আমরা নানা ধরণের সরকারি বেসরকারি খবর চাকরির খবর পেয়ে থাকি